আমাদের এলাকায় লাইব্রেরি রয়েছে এবং এই লাইব্রেরিতে বিভিন্ন লেখকের ভারতীয় ব্রিটিশ অ্যামেরিকান বিভিন্ন লেখকের বই পাওয়া যায় বই রয়েছে তো সেই বইগুলি থেকে আমি কি বেশ কিছু বইগুলো বই পড়েছি যেমন আমাদের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বই তাছাড়া রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বই তো এই ধরনের বিভিন্ন লেখকের যে বইগুলো আমাদের এখানে আছে তো সেই বইগুলো পড়েছি তো এই বইগুলো পড়ে মানব সমাজের যে বিভিন্ন ধরনের মানুষের যে চরিত্র বা তখনকার দিনে সমাজব্যবস্থা এবং মানুষের মানবিকতা এই ধরনের যে বিষয়গুলো সম্পর্কে অবগত হয়েছি যেটা বর্তমানে বাঁচতে সাহায্য করে বর্তমানে পথ চলতে সাহায্য করে এই বইগুলোর প্রত্যেকটা ছত্রে প্রত্যেকটা লাইনে যে মানুষের আত্মার কথা লেখা আছে সেটা কিন্তু কো বর্তমানের সমাজে বাঁচতে গেলে খুবই প্রয়োজন